আমি কিছুদিন আগে যে পারফিউমটা কিনেছিলাম তার হালকা সুগন্ধটা আমার খুব ভালো লেগেছিল সেই জন্যই কিনেছিলাম কিন্তু ব্যবহার করার পর বুঝতে পারলাম যে গন্ধটা বেশিক্ষণ থাকছে না কিছুক্ষণ আধ ঘণ্টা থেকে এক ঘণ্টা থাকার পরেই গন্ধটা আস্তে আস্তে উবে যাচ্ছিল